আমার পড়া বই থেকে একটা আমি একটা শ্লোক বলছি যেমন হল মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এই হিন্দু মুসলমানদের দেখে আমার ধর্মীয় বই থেকে আমি যেটা খুব বুঝেছি যে দুটো কুসুম মানে হিন্দু আর মুসলমান মুসুলমানের মধ্যে হিন্দু আর মুসলমান দুটো ভাই এদের কোন তফাৎ নেই এরা আমরা আমরা একই বৃন্তে দুটি কুসুম এতে এতে একই রক্ত গায়ে বইছে এদের কোন তফাৎ হতে পারে না এর থেকে আমি এটা বুঝতে পারি যে এদের মধ্যে কোন কিছু মানে অমিলন নেই সবই মিল আছে দুটো মানুষ রক্ত মানুষের গড়া এর থেকে আমার মনে হয়েছে যে এতো খুব প্রবাহিত করেছে এই এই জিনিসটা থেকে আমার মনটা খুব সান্ত্বনা লাগে এবং এই প্রবাহিত করাটা যে একটা বৃন্তে দুটি কুসুম হিন্দু আর মুসলমান তাহলে আমরা একটা মায়ের পেটে তো দুজনেই তো একটা মানুষের রক্ত গড়া দিয়ে তৈরি